আমার একদিনের খাদ্য তালিকা বলতে সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করি ব্রেকফাস্টে থাকে কলা ডিম তারপরে কিছুক্ষণ পরে মুড়ি চপ পেঁয়াজ লঙ্কা তারপরে দুপুরের তালিকায় থাকে ভাত ডাল সবজি কোনো কোনো দিন ডিম কোনো কোনো দিন মাংস আর সন্ধ্যাবেলায় নাস্তা করি মুড়ি চপ অন্য কোনোদিন লুচি কোনো কোনো দিন লুচি এবং রাত্রেবেলা চারটা রুটি তরকারি থাকে আমার চাল ভালো মানের সবজিও পাই এবং সবজি চাষ করি চাল পেয়ে থাকি এই এই শস্য পেয়ে আমরা খুব খুশি